আমার এলাকার হাসপাতালের বিছানা সরঞ্জাম সবই পর্যাপ্ত পরিমাণে আছে হ্যাঁ এখানে বিছানাটা রয়েছে কেননা যেখানে যতো রুগীই ভর্তি হোক না কেন এখানে বিছানা তবে হ্যাঁ এক এক সময় কিন্তু উ মেঝেতেও রুগীদের থাকতে হয় কেননা এক এক সময় এতটা এতই রুগীর চাপ হয়ে যায় যেখান যখন ওই বেডে বিছানাতে ধরে না কিন্তু এখানে অক্সিজেন সিলিন্ডারটা নেই এই আমাদের এখানে হাসপাতালে এলাকার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারটা নেই এটা কিন্তু বাইরে থেকে নিতে হয় বা বাইরের হাসপাতালকে যেতে হয় এটার জন্য তারপরে এখানের এর যে সব কিছু সরঞ্জাম অস্ত্রের অস্তে স্যালাইন ক স্যালাই করার বা যে আর অপারেশন করার এমনি টুকটাক যেইগুলো সেগুলো রয়েছে কিন্তু বড়ো কোনো অপারেশানের জন্য যে সরঞ্জাম সেইগুলো কিন্তু এখানে নেই তো এমন ঘটনা আমি যে এখানে উপলব্ধ সম্পদের অসুবিধায় সম্মুখীন এখানে এ এমন ঘটনা আআমি হয়েছি ঘটনার মধ্যে পড়েছিলাম যেখানে উপলব্ধ অপর্যাপ্ত সম্পদের কারণে অসুবিধার সম্মুখীন আমি হয়েছিলাম যেমন এখানে আমি একবার এখানে এ ভর্তি ছিলাম এই হাসপাতালে তখন আমার স্যালাইনের স্যালাইন চলছিলো কিন্তু এখানে আমার অক্সিজেন দরকার পড়েছিলো কিন্তু আমি সেই অক্সিজেনটা এখান থেকে পাই নি সেই জ কারণের জন্য বাইরে যেতে হয়েছিলো আমার নিজেরই একবার খুব শরীর খারাপ হয়েছিলো তো আমাকে এএখান থেকে আবার বাইরে অন্য হাসপাতালে ট্রান্সফার করানো হয়েছিলো তখন আমার শরীর খুবই খারাপ ছিলো সেক্ষেত্রে আমি এটা সত্যি খুবই সমস্যার সম্মুখীন হয়েছিলাম